পশ্চিমবঙ্গ প্রধানত একটি মালভূমি অঞ্চল বনতে বলতে পারেন এখানের উদ্ভিজ্জ যে অঞ্চলগুলি রয়েছে সেটা বিশাল রয়েছে এখন এখন এই বর্তমান সময়ে বলতে পারেন কিছুটা কমে গেছে কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন টেকনোলজি বা যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে তা কিন্তু বন কেটে উদ্ভিদ কেটে কিন্তু সেই কোম্পানিগুলোকে তৈরি করা হচ্ছে তাতে হয়তো অনেকটা আমাদের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত যে অযোধ্যা পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড়ে কিন্তু আজ থেকে দশ বারো বছর আগে ঘন জঙ্গল ছিলো ঘন জঙ্গল মানে সেখানে মানুষের যাতায়াত তো দূর মানুষরা যে ওখানে কখনো যেতে পারবে সেটা মানুষরা ভাবতেই পারতো না কিন্তু এখন যদি আপনি অযোধ্যা পাহাড়ের অবস্থা দেখেন বা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অসংখ্য গাছ ছেদন করে কিন্তু সেখানে নতুন নতুন রেস্তোরাঁ তৈরি হয়েছে নতুন নতুন ড্যাম তৈরি হয়েছে মানুষের একটি পর্যটনের জায়গা তৈরি হয়েছে তাই আমি বলবো যে পশ্চিমবঙ্গের যে উদ্ভিজ্জ বন বা যে উদ্ভিজ্জ বন বা ফরেস্ট রয়েছে তা কিন্তু দিনের পর দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাতে কিন্তু আমাদের পুরুলিয়ার যে তাপমাত্রা গীষ্মকালীন তাপমাত্রা তার কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হচ্ছে এই বছরই ধরুন পুরুলিয়ার হায়েস্ট তাপমাত্রা কিন্তু উঠে গেছিলো কয় দিন আগেই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে যতগুলো গাছ কাটা হবে তার দ্বিগুণ যেন গাছ লাগানো উচিত আর এমনিতেই পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু মৌসুমী আবহাওয়ার অন্তর্গত এখানে বন্যার থেকে খরা বেশি হয় তাই গাছ কাটার পাশাপাশি যেন গাছ রোপণ করাও হয়